হ্যাঁ আমি আশেপাশের বাড়িগুলোর কথা সম্পর্কে জানি পর্যটকদের জন্য হোটেল বা হোমস্টের যে সুবিধা রয়েছে এখানে প্রদান করা হয় থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা ট্যুর গাইডের ব্যবস্থা বিনোদনমূলক ব্যবস্থা ইত্যাদি